আমার রান্নায় ব্যবহৃত কিছু বিরল অসাধারণ উপাদান বলতে বোঝায় এই মেইনলি আমি চিকেন খেতে বেশি ভালোবাসি এবং চিকেন সবথেকে অসাধারণ উপাদান এবং তার সাথে আছে এ বিভিন্ন ধরনের শাক সবজি এবং শাক সবজি তারপর হচ্ছে মাটন ডিম মাছ ইত্যাদি রান্নার ব্যাপারে সবথেকে বেশি অসাধারণ উপাদান বলে আমি মনে করি এবং তাছাড়াও রয়েছে তাছাড়াও তাছাড়াও রয়েছে এ বিভিন্ন ধরনের এর শাক সবজি যেমন হচ্ছে তোমার পটল বেগুন টমেটো তারপর হচ্ছে ঝিঙে ইত্যাদি খেতে আমি সবথেকে বেশি পছন্দ করি এবং এগুলোই আমার কাছে অসাধারণ উপাদান বলে আমি মনে করি